আমাদের জায়গায় লাইব্রেরি আছে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি আমাদের এখানে লাইব্রেরিটা বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে তাই সচরাচর বাস ট্রাম অটো নেই বললেই চলে ভীষণভাবে অসুবিধা হয় আমাদের বাড়ি থেকে ওই লাইব্রেরিটাতে পৌঁছাতে তাই বহুক্ষণ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতাম রাস্তায় যখন বেরোতাম বেরিয়ে অটোর জন্যে দাঁড়িয়ে থাকতাম কখন একটি অটো এসে পৌঁছাত অটোয় করে পৌঁছাতাম ওই লাইব্রেরিতে লাইব্রেরিতে যেয়ে আমি বই সংগ্রহ করতাম বই সংগ্রহ করে পড়তাম বই পড়তে আমাকে ভীষণ ভালো লাগে এবং আমি সবাইকেও বলতে বইটার বোঝাতে খুব ভালোবাসি হ্যাঁ পথের পাঁচালী আমাকে ভীষণ ভালো লাগে বিভূতিভূষণের লেখা পথের পাঁচালী বইটি আমি পড়ি বইটা পড়তে যেমন একটা আলাদা অনুভূতি ওই যে ছোটো ছোটো ভাই বোনদের ভালোবাসা সেটা যেন আমাকে আজও মুগ্ধকর করে রেখেছে দারুণ ভালো লাগে আমাকে পথের পাঁচালী ওই বইটি পড়তে এবং সবাইকে আমি পড়াতাম সব ছোটো ছোটো বাচ্চাদেরকে বলতাম তোমরাও পড়ো আমার মতন এই পথের পাঁচালী বই ওই লাইব্রেরি থেকে সংগ্রহ করো সংগ্রহ করে বই পড়ো দেখবে খুব ভালো লাগবে